হ্যাঁ বলুন হ্যাঁ মৌসুমি ট্রাভেল এজেন্সি আমি অমিত সরকার বলছি বলুন

আচ্ছা ওটা কবে ছিল কবে টিকিটটা যাওয়ার ডেট কবে ছিল ছয়ই নভেম্বর ছিল ও হ্যাঁ ছজনেরই ক্যানসেল করে দিতে হবে না কি কিন্তু ম্যাডাম পুরো টাকাটা আপনি কিন্তু পাবেন না হ্যাঁ পুরো টাকাটা না নিয়মেই আছে পুরো টাকাটা নেই ওটা আমার আমে আমি কাটব না ওটা ডাইরেক্ট ওই অফিস থেকেই কাটবে মানে রেল দপ্তর থেকেই কেটে নেবে আপনার ওইটার থেকে টু পারসেন্ট হিসাবে আমাদেরকে কেটে নিতে হবে টু পারসেন্ট কেটে যে টাকাটা হ্যাঁ কিন্তু আমি কোথা থেকে করব ওইখানে তো অপশানই আছে টু পারসেন্ট করে কেটে ওটা ক্যানসেল করা যাবে আপনার আপনি যেটা বলছেন সেটা হবে কিন্তু ছজন না ওটাই একটু অসুবিধা আর কি ছজনের টিকিট ক্যানসেল মানে এক দুজন হলেও হ্যাঁ এক দুজন যদি হয় হ্যাঁ সেইটা জানি হ্যাঁ ম্যাডাম আমি আপনার কেসটা আমি বুঝতে পারছি আপনার কেসটা আমি বুঝতে পারছি কিন্তু এটা যদি এক দুজনের হতো তাহলে কেউ আপনার পরিবর্তে কেউ যদি খুলতে আসত আমি এইটা দিয়ে দেওয়া যেত কিন্তু ছজন মানে আপনার ভাবুন না ছজন মানে একসাথে আমি ছজনকে পাব কোথায় ও আর যদি আসে তাহলে এটাও আর একটু দেরি হবে কিন্তু ওই টিকিটটা আপনাকে তাহলে সঙ্গে সঙ্গে পয়সা আপনাকে আমি দিতে পারব না অ্যাঁ হ্যাঁ তাহলে অসুবিধার কিছু নেই আপনি তাহলে কী বলে আপনি ওই টিকিটটা আপনি অনলাইলে কেটেছিলেন না আমাদের কাছ থেকে এইখান থেকে অনলাইনে যে কেটেছিলেন তার যে রসিদটা আপনাকে একটা দিয়েছিলাম না ছজনের টিকিট কাটার জন্যে আছে তো ওই রসিদটা আপনি তাহলে আমার কাছে নিয়ে এসে আমার কাছে জমা রাখবেন হ্যাঁ টাকাটা বলতে আপনি আগে ওইটা নিয়ে আসুন না যদি এক দুজন যদি আপনি আসার সময়ে যদি কেউ দু চারজন যদি আসে বুঝতে পেরেছেন এক দুজন যদি আসে তাহলে আমি তাহলে তাদেরকে দিয়েই আপনার সঙ্গে সঙ্গে পয়সাটা তাহলে দিয়ে দেবো হ্যাঁ আর যদি না হয় তাহলে কিছু দেবো আর কিছু পয়সা রেখে দেবো আর কি বুঝতে পেরেছেন আপনি আসুন আমি আগে দেখি কটাকা কোন ক্লাসের টিকিট কেটেছিলেন না কেটেছিলেন ওটা তো আমার তো মনে নেই ওগুলো আমাকে দেখতে হবে হ্যাঁ আপনি সন্ধ্যার দিক করে আমার অফিসে আসুন হ্যাঁ আমার অফিসে আসলে হ্যাঁ হ্যাঁ আপনি আসবেন কাগজটা তবে অবশ্যই নিয়ে আসবেন ঠিক আছে কাগজগুলো নিয়ে আসবেন আর ওই কাগজগুলো দেখলে তবে কারণ আপনাকে দিয়েছি মানে ওই রকম টিকিট মানে কেউ যদি আবার যায় বুঝতে পেরেছেন তবে তাকে আবার দিতে পারব এ না হলে যদি আপনি ডায়রেক্ট ক্যানসেল করেন আমাকে নয় আপনি নিজেও ক্যানসেল করে নিতে পারবেন হ্যাঁ সেইটা হচ্ছে ওখান থেকে কিন্তু ওই টু পারসেন্টটা কাটে আচ্ছা আপনি আসুন না আমি তারপরে দেখছি কী করা যায় ঠিক আছে হুম হুম রাখছি হ্যাঁ